জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য বলতে আমাদের এখানে জলপাইগুড়িতে জলদাপাড়া অভয়ারণ্য রয়েছে এটাই আমাদের জাতীয় উদ্যান নামে খ্যাত আপনারা যারা দর্শন করতে চান বা দর্শন করতে আগ্রহী তারা সেখানে গিয়ে একবার ঘুরেই আসতে পারেন এবং সেখানে কী করে যাবেন এই তথ্য আপনি গুগল করলেই পেয়ে যাবেন এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে দেখার মতো প্রচুর জায়গা রয়েছে প্রচুর জায়গা অনেক ঐতিহাসিক স্থান রয়েছে অনেক ল্যান্ডমার্কও রয়েছে যেগুলো আমাদের একদম বিখ্যাত যেমন বীরভূম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে এছাড়াও রয়েছে আমাদের যেটা সুন্দরবন অঞ্চল সুন্দরবন হলো সুন্দরবন ওটা রয়েল বেঙ্গল টাইগার দেখার সবথেকে সুন্দর জায়গা সেখানে আপনারা যেতে পারেন এছাড়াও ঐতিহাসিক স্থান মুর্শিদাবাদে যেতে পারেন মুর্শিদাবাদে রাজার সিরাজউদ্দৌলার যেই হাজারদুয়ারি রয়েছে তারপরে ওখানে অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে এছাড়াও বীরভূম রয়েছে বীরভূমে শান্তিনিকেতন রয়েছে সেখানে আপনারা যেতে পারেন শান্তিনিকেতন যেটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে সেইখানে এছাড়াও আমাদের দার্জিলিংয়ে যেতে পারেন দার্জিলিংয়ে টাইগার হিল রয়েছে টাইগার হিল দেখার সৌন্দর্য সবথেকে সুন্দর দেখা যায় দার্জিলিং থেকেই এই সমস্ত স্থান রয়েছে আপনারা সমস্ত স্থানই দেখতে পারেন পুরুলিয়াতে জানেন আপনারা গ্রাম অঞ্চল প্রত্যন্ত গ্রাম রয়েছে পুরুলিয়ায় সেইখানে বাঘমুন্ডি জয়ন্তী পাহাড়ও রয়েছে এছাড়াও সেখানে যে কারুশিল্পগুলো সেগুলো তো তুলনা করা যায় না এত সুন্দর এছাড়াও তাদের যে মাদলের তালে যে সাঁওতালিরা নাচ করে সেইটা দেখার মতো এছাড়াও সেখানে যে ছৌ নাচ সেখানে বিখ্যাত এরকম অনেক জায়গাই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যেটা দেখার মতো এবং ঐতিহাসিক স্থান তো অবশ্যই